পৌরসভা বা পঞ্চায়েত মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এরা মানুষের সুখে দুখে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে এরা কাজ করে চলে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয়জল স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের উপরে এরা কাজ করে থাকে